আমি একজন কৃষক ধান চাষ করে থাকি আচ্ছা এই যে ধানটা গোলায় রাখি তো গোলাটা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার করে রাখতে হয় এবং যাতে না ইঁদুর ফিদুর লাগতে পারে খোলার চাল খোলার চাল যাতে না জল পড়ে ক্ষতি হয় ধানে ইঁদুরে না ক্ষতি করতে পারে তার জন্যে বিষ মারতে হয় বিষ দিয়ে রাখি কোনো দিকে যাতে না ইঁদুরে ক্ষতি করতে পারে সেই জন্যে ভালোভাবে রাখতে হবে ওর উপর নির্ভর আমার সব কিছু ওর উপর সারা বছর চলে এই নিয়ে সংসার চালাতে হয় কোনো রকমে ওটার উপর নির্ভর তো তাই তো ওই জন্যে যত্ন করে রাখতে হয় ভালো করে